মহামারীর সময় আমাদের ছেলে মেয়েদের স্কুল প্রায় বন্ধ হয়েগেছিলো পড়াশুনা প্রায় বন্ধই হয়েগেছিলো তারপর স্কুল কর্তৃপক্ষের অর্ডারে তত্ত্বাবধানে আমাদের অনলাইন ক্লাস শুরু হয় ছোটো ছোটো বাচ্চাদের তার ফলে ছোটো ছোটো বাচ্চারা মোবাইল এবং কম্পিউটারে আসক্ত হয়ে পড়ে এটার কিছুটা সুবিধাও যেমন আছে বাড়িতে বসে তারা পড়াশুনা করতে পারে এর অসুবিধা হল বাচ্ছাগুলো একদম বাচ্চাগুলো এই মোবাইলের উপরে আসক্ত হয়ে পড়ে যার ফলে এখন বাচ্চাগুলো মোবাইল ছাড়া খায় না ছোটো ছোটো বাচ্চাগুলো মোবাইল চালিয়ে তাদেরকে কার্টুন দিতে হয় এর ফলে এর কিছু খারাপ প্রভাবও পড়েছে বাচ্ছাদের উপরে